হ্যালো হ্যাঁ জগবন্ধুবাবু আপনি কি দোকানটা সময়মতো খুলেছেন আজকে হ্যাঁ এ বাবা আরে দোকানটা একটু টাইমলি খুলতে হবে একেই তো গ্রামের অঞ্চলে গ্রাম অঞ্চলের দোকান হ্যাঁ জামুরিয়া তো একদম পিছিয়ে পড়া এলাকা একদম ওখানকার লোকজন আবার কি বিকেল হলেই বন্ধ করে দেবে হ্যাঁ হ্যাঁ আসল ব্যাপার হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে কি যে একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেলে ওখানে তো গ্রাম্য অবস্থা বন্ধ হয়ে যাবে যাক ঠিক আছে আর গ্রামের লোকেরা তো আপনার দোকানে যখন আসবে একটু খেয়াল করবেন হ্যাঁ আমি তো যেতে পারছি না এই মুহূর্তে ঠিক আছে আপনি খুলে ইয়ে করুন আর ওই কাপড়ের দোকান তো একটু ইয়ে করবেন ওই কনসেশন একটু রেখে দেবেন হ্যাঁ যাতে গ্রামের লোকেদের আর্থিক অবস্থাটা একটু কম জামুরিয়ার মতো এলাকাতে যাই হোক ওরা যেন এসে ওই ফাইভ থেকে টেন টেন পার্সেন্ট অবধি ছাড় দিয়ে দেবেন হ্যাঁ তাহলে বা আমাদের বিক্রিটাও বাড়বে হ্যাঁ বিক্রিটাও বাড়বে হ্যাঁ আর মানুষ আকর্ষণ হবে ঠিক আছে রাখলাম ভাই হুম ঠিক আছে হুম হ্যাঁ হ্যাঁ আর যেন আর দেরি করবেন না ঠিক আছে আচ্ছা